গলার ক্লান্তি দূর করার জন্য আমি আদা চা খাই বা আদা গোলমরিচ লবঙ্গ এলাচ এগুলো দিয়ে একটা হার্বাল টি খাই সেটাতে গলাটা খুব ভালো থাকে গরম জলের ভাপ নিই গরম উষ্ণ গরম জল খাই হ্যাঁ এছাড়া গলার কিছু ব্যায়াম আছে সেগুলো করি শ্বাসটাকে গভীর যে শ্বাস সেটা নিই সেটাকে নিই এবং ছাড়ি এটা করি এছাড়া মধু সেটা খাই সেটা গলার জন্য খুবই ভালো